বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত কিংবা রাইডারের সাথে দেখা হওয়ার যে উপায় আপ বলব প্রথমে তো আপনার যদি কোনো রাইডারকে ভালো লাগে তো আপনাকে প্রথমে তার তাকে দেখা করার জন্য আপনাকে তো চেষ্টা করতে হবে আপনি বললেই তো সে আপনার সাথে দেখা করবে না তা আপনাকে সেরকম আপনার ওর সা রাইডারের সাথে দেখা করার জন্য যেসব হয়তো ফরম্যালিটিস থাকে বা আপনি যদি দেখা করতে চান তো আপনাকে মানে কিছু তো করতে হবে না কিছু বলতে যে আপনাকে তাকে বোঝাতে হবে তাকে মানে বিশ্বাস দেখাতে হবে যে আপনি কতটা তার ফ্যান তো আপনি রাইডারের সাথে দেখা হলে এবং এটাও বলতে পারেন যখন রাইডার যখন রেস হয় আর কি রেস হয় তো আপনাকে সেই জায়গাটায় যেতে হবে আপনাকে তার বিষয়ে সমস্ত খোঁজ সবসময় রাখতে হবে এবং যখন রাইডাররা রেস করে যেখানে রেস হয় রেসিং হয় তো আপনাকে সেইখানে যেতে হবে তাহলে আপনি তার দেখা পেয়ে যাবেন তো আবার ওরা যেইখানে থাকে সেইখানে আপনি যদি যেতে চান তো ও আপনাকে অনেক কিছুই মাহ ফর্মালিটিস থাকতে হবে তারা তো এমনি এমনি কারোর সাথে দেখা করেন না তো আপনাকে সেগুলো ও পূরণ করতে হবে আর যারা বেসিক্যালি যারা সবাই তো আর কেউ ই করে না তো ও আপনাকে যেখানে বলব যে যেখানে রাইডারদের রেসিং হয় তো আপনাকে খোঁজ রাখতে হবে যে কখন রায় সেই রাইডারটা আপনি যাকে পছন্দ করেন সে ক কবে সেই রাইডারটা কোথায় কোন রায় রেসিং হবে কবে হবে সেই টাইমটা তো আপনাকে সেখানে যেতে হবে তো আপনি সেইখানে গেলে অবশ্যই তার দেখা পাবেন আর আর আমি আমি একা পছন্দ করি না কারণ আমি সবসময় আমার একটা ফ্রেন্ডকে নিয়ে সবসময় ট্যুরে গিয়েছি বা ঘুরতে গিয়েছি তো ভালো লাগে আর একা একা বাইক চালাতে কারোরই ভালো লাগে না আমি বোল বলতে পারি তো অবশ্যই আপনার আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে বা নিয়ে যাবেন তো আপনার দেখবেন রাইড করতেও ভালো লাগবে আপনার আর মানে ড্রাইভ বা লং ড্রাইভে গেলেও আপনার গল্প করতে করতে যাওয়া হয় তো ভালো লাগে